আমি কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডারই ব্যবহার করি এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার পরিস্থিতিতে আমি সেগুলোকে শুকনো করি যেমন গ্রীষ্মকালে তো কোনো কথাই নেই গ্রীষ্মকালে তো রোদেতেই তো সব শুকনো হয়ে যায় এবং শীতকালে কী শীতকালেও অল্প শীত অল্প মানে কুয়াশার জন্য তো রৌদ্র তেমন বেরোয় নি তো সেক্ষেত্রে আমাকে দু দিন ধরে কিন্তু শুকনো করতে হয় এবং বর্ষাকালে তো রোদ তো নেই রোদের তো দেখাই নেই শেষ মেস সেই সেই সময়ে আমি হচ্ছে কি বাড়িতে কি বাড়িতে হচ্ছে ফ্যানের নিচে মানে ঘরের মধ্যে তো চারিদিকে আমি দড়ি খাঁটিয়ে দিই যাতে পাখার বাতাসে বর্ষাকালেতে শুকনো হয়ে যায় এভাবে কিন্তু আমি প্রত্যেকটা আবহাওয়াতেই আমি কিন্তু জামা কাপড়কে শুকনো করি এবং ডিটারজেন্ট পাওডার দিয়ে জামা কাপড় ধুয়ে সেটাকে শুকনো করি যে আমি আর হচ্ছে মানে জল কিন্তু খুবই অপচয় কম করি কারণ আমাদের এখানে প্রচুর নদী আছে পুকুর আছে ডোবা আছে আমরা সেখানেই কিন্তু জামাকাপড় ধোয়াধুয়ি করি পর্যাপ্ত জল কিন্তু আমি অপচয় খুবই কম করি পানীয় জল থেকে আমরা কিন্তু এসব ধোয়াধুয়ি ব্যবহার করি না পানীয় জলটা শুধু পানীয় রূপেই আমরা ব্যবহার করি